আমাদের অঞ্চলে যে খেলার মাঠগুলো ছিলো সেই মাঠগুলো এতটা বেশি খারাপ হয়েছিলো যে সেখানে কেউ যাওয়ার মতো বা সেটা খেলার যোগ্য হয়ে থাকার মতো পজিশন ছিলো না সরকার থেকে সরকার থেকে সেই জায়গাতে খেলার মাঠ বা যাতে খেলা যায় বাচ্চারা খেলতে পারেন সেরকম পজিশন করে দেয়া হয়েছে যাতে সবাই একটা খেলতে পারে এবং প্রতিটা জায়গাতে ক্লাব আছে সেই ক্লাবে মানুষ সরকার থেকে অনেক সহযোগিতা করছে যেমন ব্যাট বল নেট সব কিছু সরকার থেকে দিচ্ছে যাতে মানুষ খেলার প্রতি আরো উদ্যোগী হয় আরো খেলার প্রতি মানুষের এখন এখন সব থেকে বেশি হচ্ছে যে এই যে ফোন মোবাইল ফোনে মানুষ অনেক গেম খেলছে গেম খেলছে সেই জন্য গ্রাউন্ডে কেউ যাচ্ছে না মাঠে কেউ খেলার মাঠে কেউ যায় না তো যাতে খেলার মাঠ ঠিকঠাক থাকে খেলার মাঠে মানুষ যায় খেলার প্রতি সচেতন হয় সেই জন্য খেলার মাঠকে সরকার থেকে অনেক ভালো করে দেয়া হয়েছে এবং খালি আমাদের অঞ্চলে না রাজ্যেও খেলার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে অনেক উন্নতি করা হয়েছে রাজ্যের যে স্টেডিয়াম আছে প্রতিটা আমাদের রাজ্যের যে সব সে স্টেডিয়ামগুলো আছে সেই সব স্টেডিয়াম ভেতরটা অনেক বেশি ভালো ও অনেক বেশি মানুষ ধরবে এরকম অনেক বেশি মানুষ বসতে পারবে স্টেডিয়ামে সেরকমভাবে সরকার সরকার স্টেডিয়ামগুলোকে সেরকমভাবে তৈরি করছে যাতে মানুষ অনেক বেশি করে আসতে পারে খেলার সাথে মানুষ যুক্ত হতে পারে খেলাটাকে মানুষ ভালোবাসতে পারে খেলার প্রতি মানুষের আরো আরো ইচ্ছা প্রকাশ হয় যাতে মানুষ খেলার প্রতি আসতে পারে সেই জন্য সরকার থেকে এই সব ব্যবস্থাগুলো করা হচ্ছে যাতে মানুষের খেলার প্রতি অনেক বেশি ইচ্ছা প্রকাশ হয়